হ্যাঁ দোকান খুলছ ও না না ও না মানে বললাম কী এ যে মানে সকাল সকাল একটু ফোন করলাম তো তাই শোনো না বলতেসি হ্যাঁ বলছি যে আমার তো একটু আলু লাগত বুঝেছ প্রায় দুই কেজি হ্যাঁ এখন আজ কত দাম আলু ষাট টাকা কালকে তো দেখলাম একটু কম ছিল তোমার দাদা যখন আনল তোমার দোকান থেকে তা আজকে ষাট টাকা হয়ে গেলো ও আচ্ছা আচ্ছা শোনো না পটল আছে পটল কত করে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্ আর ইসে বেগুন ও আর টমেটো কত করে গো

ও ঠিক আছে পিঁয়াজ আছে আর ফুলকপি ও ঠিক আছে তাহলে তুমি এগুলো একটু রাখো দোকান কটা পর্যন্ত খোলা থাকবে তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই যে যেগুলো যেগুলো তোমাকে বললাম ও শোনো না বলছি কী লঙ্কা আছে ঠিক আছে শোনো না বলছি যে তুমি তাহলে একটা কাজ কোরো না যে আলু ধরো দুই কেজি টমেটো হাফ আর লঙ্কা আড়াইশো আর ফুলকপি কত বললে একশো আচ্ছা ঠিক আছে তাহলে আধা কেজিতে কত কতটা উঠবে গো ছোটো ছোটো না কি বড় আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসবো তাহলে হ্যাঁ এগুলো রেখো হুম ঠিক আছে আলু দুই কেজি রেখো ঠিক আছে রাখি তাহলে